হ্যাঁ বলছি ওটা কি মোবাইল দোকান বলছি আচ্ছা দাদা আপনাদের দোকানে সুইচ টেপা কোনো ফোন পাওয়া যাবে হ্যাঁ আসলে সুইচ টেপা ফোন আমার মানে দাদা দাদির জন্য নেবো আর কি তারা তো স্ক্রিন টাচ ব্যবহার করতে পারবে না ওই জন্য বলছিলাম যে সুইচ টেপা ফোন নিবো না আমি ওই এক হাজার কি দেড় হাজারের মধ্যে আমি নিতে চাই এক থেকে দেড় হাজারের মধ্যে চার্জ সার্ভিস তো ভালো দেবে আর বলছি দাদা ওইগুলো তো সবসময় সুইচের মধ্যেও হয় আবার অনেকগুলো সুইচ থাকে ওটাতে মানে সব রকম সুইচের যেন পাই সেরকম আপনি একটু আমাকে দেবেন আচ্ছা আর বলছি চার্জার কি তার সাথেই আপনি দেবেন না আমাকে আলাদাভাবে কিনতে হবে ও কতোদিন লাস্টিং করবে দাদা আপনি গ্যারেন্টি দেবেন আচ্ছা ব্যাটারিটা মানে কতো দিন লাস্টিং করবে ওটা কিন্তু দাদা এক বছরের জন্য আমি দেড় হাজার টাকা দিয়ে নেবো একটু কম দিনে হয়ে যাচ্ছে না ব্যাটারিটা কি অন্য কিছু আমাকে দেওয়া যাবে যাতে দু চার বছর লাস্টিং করবে না বেশি দামের মধ্যে আমার কাছে তো সেরকম পয়সা নেই অতো পয়সা হবে না ওই এক দেড় হাজার টাকার মধ্যে আমি একটু ব্যাটারিটা যাতে ভালো হয় এবং সুইচ যেন সব থাকে কারণ বয়স্ক মানুষেরা ওগুলো ব্যবহার করবে তাদের যেন কোনো না অসুবিধা হয় সেই কারণেই আপনাকে বলছিলাম আচ্ছা তাহলে আর নাহয় পাঁচশো টাকা দেবো দু হাজার টাকার মধ্যে কি ভালো হবে পাঁচ বছরের গ্যারেন্টি ব্যাটারি আপনি দিতে পারবেন ওহ আচ্ছা তাহলে আপনি একটু দেখে করে দিবেন কেন না বয়স্ক মানুষেরা ব্যবহার করবে আমি তো বাইরে থাকি আর ওনাদের কাছে তো আমি সব সময় আসতে পারবো না সেক্ষেত্রে চার্জ দিতে যেন না কোনো অসুবিধা হয় কিবা ব্যাটারি যেন খুব শিগগিরি নষ্ট না হয়ে যায় এবং স্পিকার যেন খুব ভালো থাকে আপনি সেরকমভাবে আমাকে দেখে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ভালো দেখে একটু দেখে দেবেন আর দাদা বলছি কোনো অফার টফার আছে না কি আচ্ছা ঠিক আছে আমি দেওয়ালির ওই এক দুদিনের আগে যাবো যেয়ে তাহলে কিনে নিয়ে আসবো আপনি তাহলে অফার দেবেন আচ্ছা দাদা বলছি অফারটা কি আপনি সাথে সাথেই দিয়ে দেবেন না ওটা কোনো ফোন পেয়ের মাধ্যমে কোনো কিছু করবেন আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ ধন্যবাদ রাখছি দাদা